তো গোবর গরুর থেকে তো গোবর আসে সেই গরু তো বিভিন্ন সবকিছু শাক সবজি তারপরে আলু টালু আর এ খেয়ে থাকে তো তার গোবরটা খড় খেয়ে থাকে তো তার গোবরটা খুব প্রচুর উপযোগী তো সেই ক্ষেত্রে যেমন জমিতেও দেওয়া হয় ধান জমিতে বা গম জমিতে আলু জমিতে সেক্ষেত্রে গাছপালা লাগানোর সময়ও একটু গোবর মাটি দেওয়া হয় তাতে আমি মনে করি যে গাছটা খুব সুন্দর হয়ে ওঠে আর তারপর সার যদি বলেন তো সার আমি ইউরিয়া ব্যবহার করি কারণ ইউরিয়াটা গাছের একটা গ্রোথকে নিয়ে যায় বাড়িয়ে নিয়ে যায় বা আজকে যদি ইউরিয়াটা দেওয়া হয় ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে সেই গাছটা মানে প্রচুর লম্বা হয়ে যায় বড় হয়ে যায় আর সেক্ষেত্রে সবুজ হয়ে মানে পাতাগুলো খুব সুন্দর সবুজ হয়ে রঙ হয়ে থাকে সেক্ষেত্রে মানে গাছটাকে এতো সুন্দর দেখতে লাগে তো ইউরিয়া সারটা আমি ব্যবহার করি তারপরে আরও অনেক কিছু সার তাতে দেওয়া হয় প্রয়োজন অনুসারে যখন যেরকম দেখি তো সেরকম দেওয়া হয় তো গোবর মাটিটা আর ওই ইউরিয়া সারটাই আমি গাছের উপযোগী বলে মনে করি